আমি যখন আমি কিন্তু হালকা জিনিস খাই আমার ছেলে মেয়েদের দেখেছি তারা বাইরে গেলেই ফাস্ট ফুড বেশি খায় যার ফলে তারা বেশি অসুস্থ হয়ে যায় কিন্তু আমার মতে লং বাইক ট্যুরের জন্যে হালকা খাবার খাওয়া উচিত এবং প্রচুর জল পান করা উচিত আর যদি সুযোগ হয় ডাবের জল খাওয়া উচিত তার সঙ্গে একটু ফল আর একটানা বাইক চালানো উচিত না তাতে শরীর খারাপ হয়ে যায় এবং কষ্ট বেশি হয় আমার মনে হয় কিছুটা বাইক চালিয়ে একটু রেস্ট নিয়ে আবার বাইক চালানো উচিত আমি কী করতাম কিছুটা বাইক চালাতাম তারপরে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু জল চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আর আবার বাইকিং করতাম আমি যখন প্রথম প্রথম টানা অনেক দূর বাইক চালাতাম তখন আমার পিঠ ব্যথা করতো কিন্তু আমি যখন এই নিয়মটা চালু করলাম তখন কিন্তু আমার অত পিঠে আর ব্যথা হতো না অল্প অল্প পিঠে ব্যথা হতোই কিন্তু সেটা কিছু করার থাকে না